হ্যালো বসন্তী দি আমি তো বলছি যে আমাদের এখানে যে বিধায়ক এসেছেন তার মানে জজসাহেব এসেছেন উনি ঠিক ঠিক মতো বিচার করতে পারছেন না বা আর ওর মানে বিচারের রায় ঠিক দিতে পারছেন না তো এই নিয়ে তো আমাদের মক্কেলদের প্রচুর অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গায় এই রকম আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ এতে কি কি না দোষ আমাদের পেতে হচ্ছে যে আমাদের উকিলবাবু আমরা এ রকম উকিলবাবু ধরেছি তো এরকম হচ্ছে তো কী করা যায় বলুন দেখি

হুম এই সামনের তো এই বার অ্যাসোসিওনের একটা মিটিং ডাকা হয়েছে তো ওই মিটিংয়ে কিন্তু আমরা এই কথাগুলো উত্থাপন করবো বুঝেছেন হুঁ হ্যাঁ হ্যাঁ শিগগিরি এরকম হ্যাঁ ভালো হবে ধরুন প্রত্যেকেরই সমস্যা হয়তো আমরা দুজনে আ আলাদাভাবে ডিসকাস করছি কিন্তু এটাও তো অনেকেরই সমস্যা আছে কেউ কিছু বলছেন না এখনও একবার যদি আমরা একটু তুলে ধরি তাহলে সবাই বলবেন সমস্যাটার সমাধান হয়ে যাবে বুঝেছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই তো ধরুন আপনারা তো উইদাউট ইয়ে এভাবে কথা বলতে পারবো না জজসাহেবকে তো সেই কারণে না বলা যাবে না তো আমরা উকিলরা যদি সবাই একজোট হয়ে এটা নিয়ে একটা রুখে দাঁড়াই তাহলে উনি নিশ্চয়ই এই নিয়ে একটা কিছুটা অন্তত হ্যাঁ হবে হ্যাঁ না বলুন না তাই তো ঠিক আছে তালে হ্যাঁ আমরা তাহলে ওই যেদিন মিটিং হবে শুনুন বার অ্যাসোসিয়েশানের যেদিন মিটিং হবে আপনি বা আমি কেউ একবার একটু উস্কিয়ে দেবো তাহলেই কথাগুলো সবাই বেরিয়ে আসবে হ্যাঁ একটা সমস্যার সমাধান আশা করি হবে না কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা তো হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বার অ্যাসোসিয়েশানের দিন আমরা উত্থাপন করবো আপনি আমি যে হোক একজন ঠিক আছে হ্যাঁ তাহলে রা রাখছি হ্যাঁ আপনিও ভালো থাকবেন